হ্যাঁ সবার বাড়িতে যেমন থাকে না তেমন কিছু মানুষের বাড়িতেও থাকে কুসংস্কার যেটা আমাদের বাড়িতেও আছে বলে নাকি যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হলে নাকি বাড়িতে কোনও খাবার খেতে নেই জল খেতে নেই এইগুলি খেলেই নাকি মানুষ অর্ধ রাক্ষস হতে পারার সম্ভবনা আছে এইটি আমাদের ঠাম্মার কাল থেকে চলে এসেছে আদিকাল থেকে আরও এরকম অনেক নিয়ম আছে যেগুলি আমাদের বাড়িতে অনুসরণ করা হয় যেমন হাত পা মেলে খেতে নাই খেলে মা লক্ষ্মী চঞ্চল রাগ করে চঞ্চলতা বিস্তার করে মা লক্ষ্মীর অনেক কিছু নিয়ম আছে যেগুলি রান্না করার সময় অনুসরণ করতে হয় আরও কিছু আছে যেগুলি বলে খাবার সময় কথা বলতে নেই খাওয়ার সময় কথা বললে বা চেঁচানো করলে নাকি মা লক্ষ্মী রাগ করে আরও অনেক আছে যেমন শনিবার প্রত্যেকটি গৃহে বা প্রত্যেকটি বাড়িতে নাকি পোড়া জিনিস খেতে হয় লঙ্কা পোড়া বেগুন পোড়া এই পোড়া খেলে নাকি শনি দেবতা আমাদের সহায় থাকে এরকম কুসংস্কার বললে তেমন শেষ হবে না তেমনই আরও এরকম অনেক কুসংস্কারই আছে এই তার মধ্যে আরও একটি যেমন সূর্যগ্রহণ পড়লে যেমন কোনও কিছু খেতে নাই তেমনই চন্দ্রগ্রহণ করলেও নাকি কিছু খেতে নাই সে হোক দিবা বা রাত্রি যে কোনও সময় হলেই আপনার কোনও খাবার দাঁতে কাটাও চলবে না এইগুলি আমাদের বাড়িতেও আছে হয়তো কিছু মানুষের বাড়িতেও তাদের আছে থাকতেই পারে কারণ তাদের ঠাম্মা বা আদিকাল থেকে তারা প্রচলিত করেছেন তাই তাদের বাড়িতে হয়ে থাকে